আধুনিক বিশ্বে বাংলা ভাষার সম্মুখী বাংলা ভাষা সৃষ্টিভাবে দেবনগরী হরপ থেকে সংস্কৃত ভাষার রূপান্তরিত আগেকার মানুষ ঠিক বাংলা ঠিক বলতে বুঝতে পতো না এখন শিক্ষাগত বা পঠন পাঠনের মাধ্যমে বাংলা ভাষার খুব উন্নত হয়েছে এবং এখন মোবাইল কম্পিউটারও বাংলা ভাষার দেখটি পাওয়া যায় ও এছাড়াও বাংলা ভাষার এখন পাঠ্য বুকেও দেখতে পাওয়া যায় এছাড়াও মানুষের বাংলা ভাষা খুব মজুর ভাষা বাংলা ভাষাকে আমরা বলতে পারি বাংলাকে খুব সহজভাবে প্রকাশ করা যায় তাছাড়াও বাংলা বাংলা ভাষা আম মাতৃভাষা